পুরুলিয়া জেলার স্বাস্থ্য পরিষেবার কথা যদি বলতেই হয় পুরুলিয়া জেলায় আগের তুলনায় এখন স্বাস্থ্য পরিষেবা অনেকটা উন্নতমানের এখন হাসপাতালে গেলে নার্স বা ডাক্তার বা সেবক সেবিকারা যারা আছেন তারা কিন্তু আগের তুলনায় বেশ ভালো ব্যবহার করেন রোগীদের সাথে বা রোগীর পরিবারের মানুষের সাথে এবং হাসপাতাল থেকেই সমস্ত রকমের ওষুধ ইঞ্জেকশন স্যালাইন সবকিছুই দেওয়া হয় কিছু আলাদা করে যদি কিছু কিনতেই হয় একটা বা দুটো তাহলে হয়ত ওনারা বলেন হাসপাতালের ভিতরেই একটি ওষুধের দোকান রয়েছে সেখান থেকে নিয়ে আসার জন্য বাজারের থেকে অনেকটা কম দামে স্বাস্থ্য পরিষেবা বেশ ভালো বিভিন্ন বিভিন্ন রুমে বিভিন্ন বিভিন্ন বিষয়ের ডাক্তারবাবুরা দেখেন তারা মানুষের সমস্যাগুলি শোনেন এবং সেই হিসেবে মানুষকে চিকিৎসা করেন ওষুধ দেন এইভাবেই স্থানীয় সম্প্রদায়ের চাহিদাগুলি স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে বেশ ভালো পরিমাণে পাওয়া যায় আমাদের পুরুলিয়ার সদর হাসপাতাল বলতে প্রথমে একটিই ছিল দেবেন মাহাতো সদর হাসপাতাল তারপরে কিন্তু পুরুলিয়ার হাতারাতে মাল্টিস্পেশালিটি হাসপাতাল হাতুয়ারা এটি নতুন শুরু হয়েছে সেটি বেশ মাল্টিস্পেশালটি মানে সবধরনের চিকিৎসা ওখানে হবে এখন মোটামুটি তিন চারটে ভাগ বিভাগ ওখানে গেছে এছাড়া বাকি বিভাগগুলি এখনও এখানেই রয়েছে আস্তে আস্তে হয়তো সব বিভাগগুলিকে ওখানে পাঠানো হবে